হ্যাঁ আমি পোলট্রি ব্যবসা করি পোলট্রি ব্যবসা চলাকালীন আমাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আমার বাড়ির পাশেই একটি পোলট্রি ফার্ম আছে পোলট্রি ফার্ম চলাকালীন পোলট্রি মুরগীদের অনেক গন্ধ ছাড়ে তাই আমার বাড়ির পাশে পাড়া পাড়া প্রতিবেশীরা ওই নিয়ে অনেক কমপ্লেনও করেছে ওইসব কিছু আমাকে অনেক অনেক ট্যাকেল করতে হয়েছে অনেক চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয়েছে আর প্রচণ্ড দুর্গন্ধও ছাড়তো আর আমি যদি কোথাও বাইরে যাই তার জন্য পোলট্রি মুরগীদের দেখভাল করার জন্য আমার বাড়ির দাদা বা বোন বা দিদি তারা তাদেরকে দেখভাল করে তাদেরকে দেখভাল করে তাদের যত্ন করে তাদেরকে বাইরে পাঠানো হয় তারাই সবকিছু করে পশু সংক্রান্ত পশুর যদি কোনকিছু শরীর টরীর খারাপ হয় সেইসবও আমাকেই দেখতে হয় পশুর যদি শরীর খারাপ হয় তার চিকিৎসাও আমাকেই করতে হয় আর সেইসব কিছু আমি নিজেই একাই করি